হ্যাঁ হ্যালো ও গা কেন কিছু প্রয়ো কি মানে ইম্পোর্ট্যান্ট সাবজেক্ট ফাবজে সাজেশান আছে দিয়েছে না কি হ্যাঁ এই দুদিন ধরে একটু শরীরটা খারাপ ছিল বলে ওই জন্য যেতে পারিনি দেখছি কাল পরশু থেকে হয়তো যাব

ও ও এই দু দিন ধরে একটু শরীরটা খারাপ ছিল ওই জন্য

ও আচ্ছা ঠিক আছে আমি যে কটা পারছি দেখি যে কটা লাগবে আমি নিয়ে নিচ্ছি হ্যাঁ দু তিনটে আছে এক্সট্রা আমি এক্সট্রা পড়তে গিয়েছিলাম ওই জন্য তখন দিয়েছিল আমি দেখছি দেখে কোন এই কী কী লাগবে বল আমি দিয়ে দিচ্ছি তোর

ওই তো লাস্ট কবে ডেট যেন ও পরশু দিন ডেট তো ওইতো পরশু দিনই যাব

তা দেখ ওটার চেষ্টা কর ঠিক আছে দেখ ম্যানেজ কর

আ আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক ঠিক আছে